হ্যাঁ হ্যাঁ বলুন ও হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ তিন দিন তো আচ্ছা ওই ডেটটা যদি একটু বলে দেন তাহলে একটু সুবিধা হয় ও আচ্ছা বা তাহলে তো বেশ তাহলে হ্যাঁ ওই দিন তো ফাঁকা আছি করে দেবো হ্যাঁ তিন দিনের তো মানে ওই দু তারিখ অবধি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে ওই তো আমরা আমাদের কোম্পানির তো ওই ক্যানানের ক্যামেরাটা ইউস করে ওটার সাতে লেন্সটা আপনি ভালোই পেয়ে যাবেন ওই সাড়ে তিন মিটারের সরি সাড়ে তিন মিলিমিটারের লেন্স আছে ওতে হো ওটাই মানে হয়ে যাবে চলে যাবে লা

ওই হাজার আশি থেকে আপনি যেরম ইউটিউবের ভিডিও দেখেন না হাজার আশি থেকে দু হাজার কোয়ালিটির ওই রকম কোয়ালিটিরই ছবি পেয়ে যাবেন আপনি হুম হুম হ্যাঁ এডিট আমাদের ছেলেরাই করে দেবে আমাদের ভালো এরা বড়ো বড়ো জায়গাও এডিট করতো সে এডিট হয়ে যাবে আর ক্যামেরা অ্যাঙ্গেল আপনাকে ভাবতে হবে না আমরা আমাদের যে ফটোগ্রাফার আছে ও ভালো ভালো জায়গায় ছবি তুলেছে ওর ও অ্যাঙ্গেল বুঝে নেবে

আচ্ছা আপনি উনতিরিশ তারিখ বললেন তো হ্যাঁ হ্যাঁ চলে আসবো আচ্ছা ঠিক আছে চ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে তিন দিনের তো আমাদের ওই এক দিনের ওই এক দিনের ওই দেড় থেকে দুই আর সকালেও বলছেন তাহলে ওই টোটাল মিলিয়ে আপনি ওই আট হাজার টাকা দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ রাখছি হ্যাঁ